আমি পুরুলিয়ায় রতনের দোকান থেকে একটি কারটন নিয়েছিলাম গত পাঁচদিন আগে সেটি দেখতে বেশ ভালো এবং রঙ ও কাপড়টি মসৃণ টেকসই যে দামে নিয়েছিলাম আর আশা করেছিলাম তার থেকে অনেক ভালো এরপরে আমি ওখান থেকে আবার নেব আর সবাইকে ওটাই নিতে বলব